আমার গ্রামীণ সম্প্রদায়ের বাইরে যখন আমরা ভ্রমণ করেছি তখন সবচেয়ে বেশি অসুবিধা হতো যখন আমরা আমাদের রাজ্যের বাইরে যেতাম তখন কি হতো ভাষার একটা প্রবলেম হতো কারণ আমরা বাঙালি ছোট থেকেই বাংলা ভাষা জানি আর বাইরের রাজ্যে গেলে তাদের বাইরের ভাষা শিখতে হতো বাইরের ভাষা বলতে হতো ঠিক করে মনের ভাব বোঝাতে পারতাম না কোথায় যাব কী দেখব সেখানে কি আছে এই জিনিসগুলো এখন ইন্টারনেটের যুগ আমরা বিভিন্ন রকম তথ্য পাই কিন্তু তথ্য পেলেও তো হবে না সেখানে স্থানীয় যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে যেতে হয় সেখানে নিয়ম কানুন জানতে হয় কিন্তু তখন একটা যে প্রবলেম সেটা হচ্ছে ভাষাগত একটা সমস্যা আমাদের কাছে আসে আর সেরকম আর কিছু সেরকম অসুবিধা নেই এখন প্রায় অনেক জায়গায় থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে হ্যাঁ যাতায়াতের তো সুবিধা হয়েই গিয়েছে আর শুধু প্রবলেম ওই ভাষার আর গ্রামীণ মানুষদের একটু সমস্যা থাকে যে অতিরিক্ত টাকা পয়সার একটু সমস্যা থাকে সেই টাকা পয়সা তবুও এখন অনেকেই বছরের একটা সময়ে টাকা পয়সা জড়িয়ে জমিয়ে বেড়াতে যায় এই আর কি